হ্যাঁ আপনি কে বলছেন ও আপনার কী সমস্যা বলুন হ্যাঁ এটা রামজীবনপুরেরই মোবাইল সেন্টার হ্যাঁ বলুন আচ্ছা আপনি আমার দোকানে চলে আসুন বৃহস্পতিবার দিন দোকান বন্ধ থাকে বাকি বাদবাকি সমস্ত দিনই দোকান খোলা থাকে আপনি নিয়ে আসুন তারপরে আমি দেখবো যদি গ্লাসটা ফেটেছে নাকি ডিস ডিসপ্লে ফেটেছে আমি দেখে আপনাকে আমি কতো দাম নেবো সেটা বলে দেবো ডিসপ্লে যদি ফেটে যায় তাহলে অনেক দামই লাগবে দু হাজার টাকার মতো গ্লাসটা ফেটে যায় যদি তাহলে একশো দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ আপনি নিয়ে আসুন ফোনটার কী অবস্থায় আছে দেখি তারপরে আমি বলে দেবো হ্যাঁ আমি তো নটায় দোকান খুলি আপনি ওই দশটা এগারোটার দিকে চলে আসবেন না আমি দেখে বলে দেবো কী হয়েছে তারপরে বাই না আমি এক দু দিনের মধ্যেই ফোনটা দিয়ে দেবো

হ্যাঁ গ্যারেন্টি তো আছে আপনি যদি মানে দু হাজার টাকা সর্বোচ্চ দাম এবারে আপনি যদি এর থেকে কম দামি নিতে চান তাহলে বারোশো পনেরোশোর মধ্যে হয়ে যাবে আগে আপনার কী হয়েছে দেখি তারপরে তো বলবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপনি আসবেন আমি দেখে আপনাকে বলে দেবো